আমাদের রাজ্যের ইতিহাস বলতে আমাদের পশ্চিম মেদনীপুরে চন্দ্রকোনার চন্দ্রকেতু রাজার আমলে একটা রাজবাড়ি ছিল এখনও আছে হয়তো সেটা ক্ষত বিক্ষত হয়ে রয়েছে এবং সে রাজবাড়িটা বাগানোর চেষ্টা চলছে চার সাইডে পাঁচিলের ব্যবস্থা করা হয়েছে ভিতরে ক্ষত বিক্ষত এখনও আছে আর আমার আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারা যেন ওই রাজবাড়িটা একটু দেখেন বর্ধমান রাজার আমলে বর্ধমান রাজার ওইটাও হচ্ছে বংশ এবং বর্ধমান রাজা যেমন ওইটা এসে রাজবাড়িটা এসে বাগানোর চেষ্টা করে কারণ বাইরে থেকে অনেক লোক আমরা যেমন বাইরে যাই দেখতে বাইরে থেকে অনেক লোক এখানে এসে দেখার চেষ্টা করে কিন্তু দেখতে পায় না কিন্তু আমাদের সেইটা খুব অভিমান হয় কেন আমরা তো বাইরে যাই তাদের জায়গা দেখতে তারা এসে আমাদের এখানে দেখতে পাচ্ছে না আমাদের আপনাদের কাছে এইটি বিনীত অনুরোধ আপনারা এটি বাগানোর চেষ্টা করুন